আমাদের গ্রামে যে পরিবারের মধ্যে যে বিবাদের সৃষ্টি হয় সেটা কিন্তু বেশিরভাগই জমি জায়গা ঘর ভিটা বা রাস্তাঘাট এইসব নিয়েই কিন্তু শুরু হয় যার ফলে একেকটা পরিবারের সঙ্গে আরেকটি পরিবারের একটা বিরোধের সম্পর্ক সৃষ্টি হয় এইসব বিরোধের সম্পর্ক কিন্তু মেটাতে গ্রামের যিনি প্রধান বা গ্রাম পঞ্চায়েত এরা কিন্তু সাহায্য করে এবং গ্রামের যারা বয়সে বড় বা পাশাপাশি কোনও মানুষ তারা কিন্তু সাহায্য করে যাতে কোনও সমস্যা না আর হয় যাতে সমস্যাটা সেখানেই মিটে যায় যদি কোনও কিছু বাড়ির জায়গা নিয়ে সমস্যা হয় তখন কিন্তু আমিন ডেকে সে জায়গাকে মাপ করে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় বা জায়গাটা কোনটা কার সেই সমস্যা কিন্তু সমাধান করে দেওয়া হয় এছাড়াও যদি বাড়ির সামনে দিকে রাস্তার পাশে ড্রেন তৈরি করা হয় ড্রেন তৈরি করতে গিয়ে কারও যদি কোনও সমস্যা হয় তখন কিন্তু গ্রামের আরও পাঁচটা মানুষ বা পাশাপাশি কোনও মানুষ তারা কিন্তু নিজেরা এসে সমস্যা থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করে যদি কোনও বিরাট বড় রকমের সমস্যা হয় তখন কিন্তু পুলিশ বা থানাতে কমপ্লেন জানানো হয় তারপর সে সমস্যার সমাধানও কিন্তু হয়ে যায়